হ্যালো বলছি আমরা আমরা দার্জিলিংয়ের উকিল তো তো মানে কী আর বলব এখন দার্জিলিংয়ের অবস্থা এমন হয়ে গিয়েছে এখানে কাজকর্ম কিছুই হয় না হুম মানে আর কী বলব হ্যাঁ মানে কী বলব একে মানে যা তা হয়ে গিয়েছে মানে কোনো রকম কিছুতেই মানে যে কাজটা ঠিকঠাক মতোন যে কাজটাই ধরা হোক না কেন সেই কাজটাই অসুবিধা হচ্ছে হ্যাঁ ঠিকঠাকভাবে এগোচ্ছে না হ্যাঁ সে তো অবশ্যই ওই এখন তো ও সেটাই মানে সমস্যা মানে আমাদের মানে যেসব উকিলের টাকা পয়সা নেই তাদের কোনো ভ্যালু নেই হুম হুম হুম যাদের টাকা পয়সা রয়েছে তাদেরই ভ্যালু রয়েছে তো কী আর বলব ও আর বলার নেই হ্যাঁ তাই তো দেখছি মানে কী বলব আর মানে ভালোভাবে মানে